আজকের দিনে আমরা দেখতে পারি কি প্রযুক্তি অনেকটাই এগিয়ে গেছে এবং কিছু সময়ের মধ্যে ওটা অনেক তোরকি করলো এবং আসছে সময়ের মধ্যেও অনেক তোরকি করবে প্রযুক্তি আজকের দিনে এতটাই দরকার কি সব কিছু ওটা দিয়ে হয় প্রযুক্তিতে একটা নতুন জিনিস এসছে যেটাকে আমরা বলি এআই এবং সেটাকে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এআই এমনই একটা জিনিস সেটা মানুষের সব কাজ করতে পারে মানুষের মতনই কাজ একদম না ভেবে করতে পারে শুধু ওটাতে মানুষের মতন ভাবনা করার ক্ষমতা নাই কিন্তু প্রযুক্তি এমন জিনিস ওটা এবার আস্তে আস্তে এমনই ভালো হচ্ছে আসছে সময়ের মধ্যে ওটা মানুষের মতনও ভাববে এবং মানুষ যেই যেই কাজকে কল্পনাও করতে পারে না ওই কাজকেও করে দিবে কম সময়ের মধ্যে আজকের দিনে প্রযুক্তি অনেক জায়গায় ব্যবহার হচ্ছে সেটা পয়সার ক্ষেত্রে হোক সেটা ডাক্তারের ক্ষেত্রে হোক সেটা আমাদের ইন্টারনেট যেটাকে আমরা বলি ওটার ক্ষেত্রে হোক বা অন্য কিছুতে আমরা সব কিছু প্রযুক্তির দরকারেই করছি এবং আমি প্রজুক্তির জন্য সব কিছু আরো অনেক সহজ হয়ে গেছে আজকে আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর জন্যও ভাবতে হয় না আমরা নিজেরা ফোনের মধ্যে প্রজুক্তির থেকে সব কিছু এক এক হাতে করতে পারি বা আজকে আমাদেরকে ডাক্তারের কাছে গেলে দু মিনিট বসতে হয় না প্রযুক্তির থেকে আমাদের ফোনে সব রিপোর্ট চলে আসে যেটার ক্ষেত্রে আমরা নিজের সব এগোতে পারি কাজ আর কম সময়ের মধ্যে হয় এটা প্রযুক্তি শুধু আমাদের কাজ সাহায্য করছে না অবশ্যই ওটা আমাদের কাজ সাহায্য করছে কিন্তু তার সঙ্গে আমদের সময়টাকেও বাঁচাচ্ছে আমাদের অনেক কাজ প্রযুক্তি কম পয়সায় কম করতে পারে